আমি আমার পশুদের সাথে সময় কাটানো বলতে গেলে আমার কাছে একটি কুকুর আছে এবং তার নাম হচ্ছে ভলু তার সাথে আমি প্রায় সব সময়টাই আমি তার সাথে কাটাই আর আমি যখন কলেজে যাই তখন সে আমার সাথে আমার পেছন পেছন কলেজ পর্যন্ত চলে যায় কিন্তু যা আধেক পথ গিয়েই ও ফিরে আসে আবার বাড়িতেই কিন্তু আমি যখন আবার বাড়ি ফিরি তখন ও আবার আমার সাথে মানে আমার কাছে এসে জড়িয়ে ধরে আমাকে আর আমি তাকে আলর যত্নে যত্ন করি এবং তার জন্যে আমার বাবা ওর জন্যে অনেক খাবার টাবারই নিয়ে আসে আর আমিও অনেক কিছুই নিয়ে আসি